আমি প্রচণ্ড অ্যাপলিটিক্যাল মানুষ আমি এই রাজনৈতিক ব্যাপারে আমি থাকি না আমি রাজনীতি কিছু বুঝি না তবে আমার এই রাজনৈতিক যারা যারা সরকার রয়েছে তাদের আমার একদমই ভালো লাগে না আমার বাম আমি বামপন্থী ই রাজনীতিতে একটু হলেও বিশ্বাসী বিশ্বাসী বলতে গেলে আগে এটা ভালো মানে যত দিন আগে ওনারা ছিলেন তত দিন শিক্ষা ব্যবস্থার যথেষ্ট উন্নতি ছিল শিক্ষায় কোনো কারচুপি ছিল না এবং চাকরি বাকরি ছিল এখন যেটা একদমই নেই আমাদের বেকার যুবকরা ঘুরে বেড়াচ্ছে সেখানে নেতা মন্ত্রীদের কোনো হেলদোল নেই তো এই যে কেউ রাম নিয়ে ব্যস্ত কেউ তো চুরি করতে ব্যস্ত তো সেইক্ষেত্রে আর কী বলব আর কিছু বলতে গেলে আমার নিজেরই অসুবিধে তো আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদেরও সেরকমই তারা কোনো কাজে কোনো সমায় থাকে না তারা নিজেদের পরিবারকে নিয়েই সব সমায় ব্যস্ত থাকে তারা পরিবারকে নিয়ে ব্যস্ত থাকে অথচ তাদের কাজ হচ্ছে তাদের জনসেবা তাদের গোটা পৃথিবীই যেখানে পরিবার যেখানে তাদের পাড়া পরিবার সেখানে তারা শুধুমাত্র নিজেদের সংসারকেই সংসার বলে মনে করেন